হ্যালো বোস সুইট থেকে কথা বলছেন আমি কিছু মিষ্টির অর্ডার দেবো মিষ্টি আমার নাতনির জন্মদিন কিছু মিষ্টি লাগবে সেই জন্যই আপনার সাথে কথা বলছি একটু অর্ডার দিচ্ছি ধরুন চারশো রসগোল্লা আর দুশো সন্দেশ আর পাঁচ রকম আলাদা সন্দেশ দেবেন আর দু কেজি দই লাগবে তারপর যদি যদি কিছু লাগে তারপর আমি দেখছি পরে না হয় বলবো কিন্তু এতো মিষ্টি নেবো যে কিছু কি ছাড় পাওয়া যাবে ঠিক আছে রাখছি তা হয়ে গেলে তাহলে আমাকে একটু ফোন করে জানিয়ে দেবে আমি গিয়ে নিয়ে আসবো